আচ্ছা আমি দুর্গাপুর থেকে মাইথন ড্যাম ঘুরতে যাব একটি গাড়ি বুক করছি ক্যাব বুক করতে চাই তো একটা চার ফোর সিট চারজন বসার গাড়ি আরেকটা ছজন বসার গাড়ি তো ওদের ভাড়ার পার্থক্যটা কি আমি একটু জানতে পারি